হ্যালো

বলছি তো হ্যালো আ দেখছি আচ্ছা আমি বলছি তো যে আছে উপরে কাজ করে তো জুতো বলছি সাত নম্বর জুতো পাওয়া যায় কি ও আচ্ছা দেখুন তো আপনার এই পায়ে এই জুতোটা হয় কি ঠিক আছে এই ওপর থেকে অন্য যে জুতো দাও তো সাত নম্বরে একটু ছোট সাইজ দেখে এই দিয়েছে জুতো দেখুন এই জুতোটা হয় কি হ্যাঁ হ্যালো প্রাইস এই ধরুন নশো পঁয়তিরিশ টাকা না লেদার ও মিক্সডে আছে আর কি লেদার আর ফোম এর থেকে ভালো কোয়ালিটির জুতো আছে সেগুলো একটু দাম বেশি পড়বে হ্যাঁ ওই দু দু হাজার একুশশো টাকার মতো পড়বে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই জুতোটা দেখুন এবার পায়ে হয় কি এটা লেদার পিওর